স্টেম আসাতে আমাদের এলাকায় স্বাস্থ্যসেবা খুবই উন্নত লাভ করেছে আমাদের জেলা হাসপাতাল বলো উপস্বাস্থ্য কেন্দ্র বলো সেখানে কিন্তু চিকিৎসা হতো না ডাক্তার দিদিমণিদের অভাবে এখন সেটা স্টেম আসাতে বেশি বেশি করে ডাক্তার ও দিদিমণি আছে ওই জেলা হাসপাতাল বা উপস্বাস্থ্য কেন্দ্রে আমাদের গ্রামে খুবই মানুষ আছে কারণ তাদের টাকাপয়সা নেই তারা টাকাপয়সার জন্য চিকিৎসা করাতে পারতো না এবং আমাদের এলাকায় না চিকিৎসা হওয়ার কারণে বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হতো তাতে প্রচুর টাকা লাগতো তাদের টাকার অভাবে তারা চিকিৎসা করতে পারতো না কিন্তু এখন আমাদের জেলা হাসপাতালে বেশি বেশি ডাক্তার বা দিদিমণি আসাতে চিকিৎসা হয় খুব ভালো সেখানে আমাদের গ্রামের অসহায় মানুষরা গিয়ে চিকিৎসা করান বিনামূল্যে এবং আমাদের কারও কিছু অসুবিধা দেখা দিলে আমাদের উপস্বাস্থ্য কেন্দ্রে যে আশা দিদিমণিরা রয়েছে তারা বাড়িতে এসে আমাদের চিকিৎসা করায় এবং ওষুধ দিয়ে যায় আবার বেশি কিছু খারাপ অবস্থা হলে আমাদের জেলা হাসপাতালে গিয়ে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দেন সেখানে আমরা কিন্তু ভালোভাবে চিকিৎসাটা পাই এবং সুস্থ হয়ে বাড়ি চলে আসি তো স্টেম আসাতে আমাদের স্বাস্থ্যব্যবস্থাটা বা স্বাস্থ্যসেবাটা খুবই উন্নত হয়েছে এবং পরবর্তীকালে আরও উন্নত হবে